লোকেরা বিয়েতে কনেকে নানান ধরনের জিনিস উপহার দেয় নিমন্ত্রিত ব্যক্তিরা যে কোনো ধরনের উপহার দেয় এবং বাবা তাকে সোনার গয়না টি ভি আলমারি ফ্রিজ ইত্যাদি উপহার দেয় এছাড়াও যৌতুক হিসাবে বরকে সোনার চেন মোটর সাইকেল এখন চারচাকা গাড়িও দেওয়া হয়ে থাকে এবং মেয়ের বাড়ি থেকে বিয়েতে উপহার বা যৌতুক দেওয়ার প্রচলন দীর্ঘদিন যতই কমাতে বলা হচ্ছে পরপর বেড়ে চলেছে তবু কম নয় বলে কিছুই লাগবে না কিছুই নেব না কিন্তু মেয়ের বাড়ি থেকেও দেওয়াটা বেশিই করে দিচ্ছে যার ফলে এখন সমাজে যৌতুক দেওয়াটাও প্রায় বেড়েই উঠে